আমরা বিশেষত একটা ধর্ম হিন্দু ধর্ম সেই ধর্মটাকে আমরা বিশেষ একটা গুরুত্ব দিয়েছি এই এই ধর্ম আমরা যেমন যে সমস্ত বই থেকে জানতে পারি সেগুল হলো গীতা বেদ পুরাণ আরও অনেক গ্রন্থ আছে যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা অর্জন করে থাকি